হ্যাঁ শুনতে পাচ্ছি কে

আমার তো ছেলেপেলেগুলো এমনি কাজ করে না আচ্ছা কোথায় কি কি প্রব্লেম হয়েছে

তো ঘর করার সময় আর্থিং করা হয়েছিল আর্থিং করা আছে ঠিক আছে তাহলে আমি একবার ছেলেগুলোকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি অন্য ছেলে পাঠিয়ে দিচ্ছি আমার ছেলেগুলো ছেলেগুলোর জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ছেলেগুলোকে অন্য ছেলে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি অন্য ছেলে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ